হ্যাঁ বলুন হ্যাঁ করি বলুন হ্যাঁ বাড়ি গিয়ে দিতে পারবো পুরো আপনি কি জলের লাইনের ব্যবস্থা করবেন নতুন করে হ্যাঁ ম্যাডাম দেখুন যদি আপনি হচ্ছে কল মানে ছাদ থেকে আপনার নীচে পর্যন্ত করেন তাহলে একশো স্কয়ার ফুট আপনার পাইপ লাগবে ওই পাইপটা হলো সত্ত্বর টাকা করে ফুট ঠিক আছে আর সেইরকমভাবে পাইপলাইন করতে লাগবে আর কলের মুখ যদি ভেঙে থাকে সেটা হয়তো হাফ ফুটের মতো লাগবে আর একটা প্যাঁচ লাগবে ওটা দিতে হবে ওইটার দাম ধরুন দেড়শো টাকা করে পড়বে ঠিক আছে আর আপনি যদি কিচেনে আরে সবের পাইপলাইনের ব্যবস্থা করেন তাহলে সব নিয়ে পাঁচ হাজার টাকা পড়বে ঠিক আছে আপনি এরপরে বলুন কোথায় কোথায় করতে চান আচ্ছা কি কি হ্যাঁ কিচেনে কি আপনি পাইপের মুখ লাগাবেন মানে বেসিনের কাছে কল টল এইসব লাগাবেন কি তাহলে তো আরেকটু বেশি পড়বে হ্যাঁ ঠিক আছে দেখে শুনেতো অবশ্যই করবো কারণ কাস্টমার হচ্ছে আমাদের কাছে লক্ষী কাস্টমারকে তো দেখেশুনে করতেই হবে হ্যাঁ পাইপলাইনের ব্যবস্থা করবেন হ্যাঁ তাহলে কবে চান বলুন আমাদের যে ছেলে আছে তাকে পাঠিয়ে দেব হ্যাঁ এক সপ্তাহের মধ্যে টাইম হয়ে যাবে হ্যাঁ কি বার হুম হুম কি কি বার দিনে আরে করবো বলুন হুম হুম হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের আমাদের যে আমাদের যে ছেলে আছে তাকে বলবো যে আপনার ছাদ থেকে বাথরুম থেকে আর ইয়ের থেকে কি বলে রান্নাঘরের থেকে সবকিছু যেমন পাইপলাইন করে দেয় আর ট্যাংকি ওয়াশ করবেন নাকি

হুম হুম ঠিক আছে ম্যাম বলছিলাম কি হচ্ছে আমাদের আমাদের হচ্ছে একটা দুশো পঁচাশি টাকা ফুট পাইপ আছে আর একটা হচ্ছে একশো পঁচাশি টাকা ফুট পাইপ আছে তাহলে আপনি কোনটা ব্যবহার করবেন বলবেন আমি সেটা হচ্ছে পাঠিয়ে দেব হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পাঠিয়ে দেব ঠিক আছে রাখছি হুম